আমার প্রিয় জায়গা হলো ইকো পার্ক যখন আমার স্কুলটা ছুটি থাকে তখন আমি ভাবি যে কোথাও ঘুরতে যাব পরিবারের সাথে এবং বান্ধবীদের সাথে যেমন মা বাবা ভাই বোনের সাথে আমরা সবাই ঘুরতে যাই এই আমার প্রিয় জায়গাটা হলো ইকো পার্ক ইকো পার্কে যদি আমরা প্ল্যানিং করি ইকো পার্কটা আমাদের খুবই বেস্টফুল জায়গা ওইখানে যাই যখন আমরা পিকনিক করতে তখন আমরা বাড়ি থেকে অনেক ধরনের জিনিস রান্না করে নিয়ে যাই এবং ওইখানে যদি আমরা যাই ট্রাভেলিং করে যাই তার পরে গিয়ে আমরা টিকিট নিই টিকিট নিয়ে একটা খুব ভালো বেশি জায়গা খুঁজি যে আমরা বসে খুব ভালোভাবে পিকনিকটা করব এবং পিকনিক করার পর আমরা দেখি যে ওইখানে বোটিং আছে সাইকেল আছে এবং সাত ধরনের অজুবা আছে এর মধ্যে আমরা ঘুরি এনজয় করি খুব ভালো লাগে ওখানে গিয়ে খুব আমরা এনজয় করি নানান ধরনের জিনিসপত্র দেখি তার পরে অনেক কিছু বিক্রি হয় ওগুলো কিনি আমরা এনজয় করি ওই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা ওইখানে গেলে আমার খুব ভালো লাগে এবং মা বাবাকে আমি সবসময় বলি যে আমি এদিকে পিকনিকে যাব আমার প্রিয় জায়গা তাই বলি আমি ইকো পার্কে বেশি ভালোবাসি এবং ইকো পার্কটা খুব সুন্দর জায়গা